আমার কাছে আমার প্রথম পৃথিবী হচ্চে আমার পরিবার আমার আত্মীয় স্বজন যারা আছেন সবাই আমার কাছে প্রথম প্রায়োরিটি এবং আমার প্রথম পৃথিবী তাদের কাছেই দেখা পৃথিবী বলতে আমি কী ভাবতাম যে আমার পরিবারের লোকজন এবং আমার পরিবারের লোকজনের মধ্যে এতোটাই সৌহার্য্য আছে যে এরা একে অপরের কথা চিন্তা করে একে একে অপরের সাথে বন্ধুত্বের মতো মেশে আমার পরিবারে কেউ বড়ো ছোটো এবরম আমরা বড়োদেরকে যতোটা সম্মান করি ছোটোদেরকেও ততটা ভালোবাসি আমাকেও ভালোবাসে এবং আমার থেকে যারা ছোটো আছে আমিও তাদেরকে ভালোবাসি এবং একইভাবে তাদেরকে শাসনও করে তাই আমার পরিবারের পরিবার এমন একটা যে আমি আমাকে যদি গোটা পৃথিবী এক এক দিকে করতে বলা হয় আমার পরিবার তার মধ্যে একটা হবে এবং আমার পৃথিবীর মধ্যে যতো রকমের শাসন আছে পরিবারের মধ্যেও শাসন আছে পৃথিবীর মধ্যে যতো রকমের ভালোবাসা আছে আমার পরিবারের মধ্যেও থাকে এই পরিবারের আরেকটি অঙ্গ হচ্ছে আমার বন্ধুরা আমার বন্ধুরা আমাদের সা আমার সাথে হাসতে খেলতে বসতে উঠতে কাজে অকাজে সব কাজেই আছে আমার বন্ধুরা বন্ধুদের সাথে সারা দিন ওঠা বসা সারা দিন নানা রকম নানা কাজের অভিজ্ঞতা তাদের কাছ থেকে পাওয়া যায় আমার পরিবারের আরেকজনও সদস্য যদি কেউ থাকে সে হচ্ছে আমার বন্ধুরা আমার কাছে আমার বন্ধুদের প্রায়োরিটি অনেক এবং বন্ধু এমন একটা শব্দ যে শব্দের মানে আমরা যদি রচনা তৈরি করি রচনাতে মনে শেষ হবে না বন্ধু শব্দটা মানে একটা পরিবার আর একটা বন্ধু দুটোর শব্দই আমার কাছে খুব কাছের এবং খুব প্রিয় খুব আপনার এই দুটো শব্দ